আমি আমার জীবনে সব থেকে ভালো কাজ করেছি টিউশন পড়িয়ে হুম আমি অনেক ছেলেকে অনেক ছেলেদেরকে টিউশান পড়াতাম তাদের তারা গরিব ছিলো তাদের অসহায় বা অসহায় যে সমস্ত তাদের আর্থিক অবস্তা দেখে একটু খারাপ তারা তারা আমার কাছে এসে টিউশান পড়তো এবং আমি মনে করেছি এটাই আমার জীবনের সব থেকে ভালো কাজ হুম তারা এসে টিউশান পড়তো এবং আমার কাছে পড়াশোনা করে তারা অনেক ভালো নম্বর হুম এই সমস্ত কিছু পেয়েছে তারা আরও পড়াশোনার সুযোগ পেয়েছে তো আমি মনে করি যে এই কাজটাই আমি সব থেকে ভালো করেছি